কুর্তিটা যেটা আমি কিনেছি সেটা ভালো নরম গরমে পরার জন্যও ভালো আরাম হয় আর ভালো লাগে রঙ কালারটাও ভালো সুন্দর কাপড়টাও খুব সুন্দর